আমি ছবি তোলার জন্য সেরকম কোথাও ভ্রমণ আলাদা করে কিছু করি নি আমি যেখানকে যাই আমি সেখানেই ফটো তুলি এটা আমি কেন এখন এটা সবাই করে থাকে কারণ এখন এটাই ট্রেন্ডে চলছে যে কোনো একটা কাজ কোথাও করতে গেলে বা যে কোনো একটা কিছু করতে গেলে সেটাই কিন্তু ফটো মাস্ট থাকতেই হবে তো আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেটা হচ্ছে ক্ষীরাই ফুলের দেশ আমাদের রাজ্যের ফুলের দেশে ঘুত্তে গেছিলাম সেখানে গিয়ে আমি মানে বুঝতেই পাচ্ছেন ফুলে ভত্তি তা এত ফুল এত ফুল দেখে আমি উল্টেই যাচ্ছিলাম হয়তো কিন্তু যাই হোক উল্টোই নি আমি ভালোভাবেই চলে এসেছি তো সেখানে যেয়ে আমি প্রচুর প রকমের ফুলের ছবি তুলেছিলাম একটা বাঁ দিক থেকে একটা ডান দিক থেকে মানে নানা রকম ভাবে ছবি তুলেছিলাম আমি ফটোগ্রাফি করার জন্য অন্যান্য কোনো স্থানে সেরকমভাবে পরিদর্শন করতে যাই নি আমি তো আগেই বললাম যেটা আমি ঘুরতে যাই সেখানে গেলেই ফটো তুলি মানে ফটো তোলার জন্য আমি আলাদাভাবে কোথাও যাই নি আমার যাওয়ার প্রয়োজনও পড়ে নি আমি মাঝে মধ্যে কোথাও ঘুরতে যাই যেমন ধরুন ওই গেলাম একটু দীঘার দিকে দীঘাতে যেয়ে একটু সি বিচে একটু ভালো করে ছবি টবি তুলে চলে এলাম এই রকম আর কি আমি ছোটো ছোটো যে জায়গাগুলো ঘুরতে যাই যেমন সুন্দরবন একবারটি ঘুরতে গেছিলাম সেখানে যেয়ে কিছু জিনিসের ছবি তুলে নিয়ে এসেছি এখন তো ছবি সবাই তোলে ছবিটা এখন অনেকটা আগের তুলনায় বেশি হয়ে গেছে মানে এখন মানুষ যদি একটা রান্নাও করে এমনকি একটা যদি জামা প্যান্টও কেনে সেগুলোরও কিন্তু ছবি তোলে তো এখন যদি আমি কোথাও ঘুরতে যাই তাহলে তো আমি তো সেটার ছবি তুলবই সেটা তুলতেই হবে না তুললে আমি সেটা মানে মেমোরেবল রাখব কি করে তো মানুষ এখন মানুষের কাছে এখন যখন ফোনটা আছে তখন মানুষ কিন্তু যে কোনো না যে কোনো ভাবে ফটো কিন্তু তারা তুলবেই তো ফটো তুললেই তারা কিন্তু সেই ফটো ভাইরাল করবে তা আমি মনে করি হ্যাঁ আমার জন্য আলাদা করে কোনো ফটো আমি আলাদা করে কোথাও তুলি না কিন্তু কোথাও ঘুরতে গেলে সেখানে আমি ফটো তুলি